আমি কালকে একটা শাড়ি কিনেছি সেই শাড়িটা খুব আমার প্রিয় হয়ে উঠেছে কেন জানেন তো সেই শাড়িটা যেরকম কালার সেরকম প্রিন্ট প্রত্যেকের খুব আকর্ষণের যখনই আমি সেই শাড়িটা পরি প্রত্যেকেই খুব নাম করে এবং যেন তাকিয়ে থাকে সেই শাড়িটা পরলে আমাকে খুব ভালো মানায় এবং যেই দেখে সেই বলে শাড়িটা কোথায় কিনেছিস শাড়িটা যেমন নরম খুব সফট এবং একটুকুনো রং ওঠে না শাড়িটার কালার গায়ের নরম এবং প্রিন্ট খুব সুন্দর সেই শাড়িটা দেখলেই মনে হয় আমি শাড়িটা কোথাও গেলে সেই শাড়িটায় আমার পরতে ইচ্ছে করে শাড়িটা খুবই সুন্দর এবং প্রত্যেকেই বলে কোথায় কিনেছিস আমাকে একবার কিনে দিবি শাড়িটা দেখলে আমার খুব ভালো লাগে এবং শাড়িটা আজ আমার খুব প্রিয় হয়ে উঠেছে সেই শাড়িটাকে আমি খুব পছন্দের জিনিস এবং খুব ভালোবাসি